আমার একটি ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সম্প্রদায়টি দুর্গাপুজোর মাধ্যমে একত্রিত হয় এ ধরনের যে কোনও একটি ঘটনা যদি আমাকে বর্ণনা করা হয় তাহলে আমি দুর্গাপুজো সম্পর্কে বর্ণনা করতে চাই দুর্গাপুজো বা দুর্গা উৎসব হল দেবী দুর্গর দুর্গার পুজোকে কেন্দ্র করে প্রচলিত সনাতনীদের একটি উৎসব দুর্গাপুজো সমগ্র ভারতে প্রচলিত তবে বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব আশ্বিন এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপুজো করা হয় অবশ্য তন্ত্রশাস্ত্র মতে সকল স্থানই দেবী দুর্গার স্থান সকল সময় দুর্গাপুজোর সময় যা হোক বছরে মূলত চারটি নবরাত্রি আসে তার মধ্যে দুটি গুপ্ত নবরাত্রি চারটি নবরাত্রিতেই দেবী দুর্গার মহাপুজো হয় আশ্বিনে নবরাত্রির পুজো শারদীয় পুজো এবং বসন্তে নবরাত্রি পুজো বাসন্তী বা বসন্তকালীন পূজা নামে পরিচিত দুর্গাপুজো ভারত বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে তবে সনাতনী বাঙালির প্রধান উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপুজো বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয় এমনকি ভারতের অসম বিহার ঝাড়খণ্ড মনিপুর এবং ওড়িষ্যা রাজ্যেও দুর্গাপুজো মহা সমারোহে পালিত হয়ে থাকে ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি সনাতনীগণ ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথা মাফিক শারদীয়া দুর্গাপূজো ও নবরাত্রি উৎসব পালন করে এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালি হিন্দুরাও দুর্গাপুজো পালন করে থাকেন দু হাজার ছয় সালে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট হলে ভয়েসেস অফ বেঙ্গল মরশুম নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অঙ্গ হিসেবে স্থানীয় বাঙালি সনাতনী অধিবাসীরা ও যাদুঘর কর্তৃপক্ষ এক বিরাট দুর্গাপুজোর আয়োজন করেন সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এই পাঁচটি দিন যথা ক্রমে দুর্গা ষষ্ঠী দুর্গা সপ্তমী মহাষ্টমী মহানবমী বিজয়া দশমী নামে পরিচিত আশ্বিন মাসের শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয় মহালয়া এইদিন সনাতনীরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা এই দিন সনাতন ধর্মাবলীদের দেবী লক্ষ্মী পুজো পুজো করা হয় কোথাও কোথাও পনেরো দিন ধরে দুর্গাপুজো পালিত হয় সে ক্ষেত্রে মহালয়ার আগে নবমী তিথিতে পুজো শুরু হয় এক্ষেত্রে বলা বলে রাখা ভালো যে কালিকা পুরাণে বলা হয়েছে অষ্টাদশভূজা মহিষাসুরমর্দিনী উগ্রচণ্ডা তথা দশভুজার বোধন করা হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে ষোড়শভুজা ভগবতী ভদ্রকালীর বোধন করা হবে কৃষ্ণপক্ষের চতুর্থ চতুর্দশীতে এবং চতুর্ভুজা ও দশভুজা মহিষাসুরমর্দিনী বিগ্রহের বোধন করা হবে যথাক্রমে শুক্ল প্রতিপদে এবং শুক্লা ষষ্ঠীতে এই দুর্গাপুজোর উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় তারা একসঙ্গে ঘুরতে বেরোয় পুজোর এই কটা দিন তারা একে অপরের ধর্ম ও সম্প্রদায়ে কি সেটা ভুলে যায় তখন তারা একত্রিত হয়ে পুজোর ওই কটা দিন আনন্দ আনন্দে উপভোগ করে এছাড়াও একে অপরের বাড়িতে তারা নিমন্ত্রিত হয় একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে এভাবেই দুর্গাপুজো উৎসবে প্রত্যেককে সম্প্রদায়ে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ধর্মীয় পুজোটি পালন করে